ইন্টারনেট পরিবহণ পরিষেবার মাধ্যমে আমি একটি গাড়ি নিয়েছি গাড়িটির হর্ন এতটাই খারাপ ঠিকঠাক কাজ করছে না যার ফলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওন যাওয়ার সম্ভাবনা বাড়ছে তার জন্য আমি এজেন্সিকে জানিয়েছি কিন্তু তারা কোনো কাজ করছে না আমি হতাশ হয়ে পড়লাম